আমি অংশীদারের সাথে যোগ অনুশীলন করেছি আর একাও যোগ অনুশীলন করেছি এই দুটোর মধ্যে পার্থক্য যখন একা যোগ অনুশীলন করা হয় তখন বিভিন্ন বিষয় সম্পর্কে ঠিকঠাক বোঝা হয়ে ওঠে না যেমন আমার কোনও কিছু যদি ভুল হয় তাহলে আমি ঠিকমতো ধরতে পারবো না কিন্তু যদি আমি অনেকের সাথে যোগ অভ্যাস করি তাহলে অনেকে সেখানে উপস্থিত থেকে আমার ভুলগুলো ঠিকঠাক আমাকে ধরিয়ে দিতে পারবে এবং বাকিদের অভ্যেস দেখেও আমি যোগ অভ্যাস সম্পর্কে নতুনভাবে ধারণা লাভ করতে পারবো কোন যোগ অভ্যাস কীভাবে করলে সুবিধা হয় সে সম্পর্কে ধারণা লাভ করতে পারবো এবং যোগ অভ্যাস করা কখন উচিত অনুচিত অন্যদের সাথে কথাবার্তা বলে যোগ সম্পর্কে এছাড়াও আরও বিভিন্ন ধরনের তথ্য যেগুলি আমাদের জানা উচিত সেগুলি সম্পর্কে ধারণা লাভ করতে পারব